নারীরা দৈনিক ভিত্তিতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয় সেটি পড়াশোনার দিক দিয়েও হতে পারে কিংবা সামাজিক দিক দিয়েও হতে পারে বছরের পর বছর ধরে ভারতীয় সমাজে মহিলাদের ভূমিকা অনবরত বেড়েই চলেছে যেমন পড়াশোনার দিক দিয়ে আমরা বলতে পারি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে নারীরা পরীক্ষা দিচ্ছেন এবং তাতে উত্তীর্ণ হচ্ছেন যার পরিমাণে যার ফলে সমাজে চাকরির ধার বাড়ছে এবং নারীরা টাকা উপার্জন করছেন যাতে তারা নিজের পরিবারে কিছু সাহায্য করতে পারে এর ফলে সামাজিক উন্নতি ঘটছে পরিবারে সুখ শান্তি বজায় থাকছে ভারতে মহিলারা নিরাপদ বোধ করেন সেটা বলাই বাহুল্য এখন সামাজিক বিভিন্ন নিয়মাবলীর কারণে মহিলারা সমাজে নিরাপদভাবে বসবাস এবং চলাফেরা করতে পারে কর্মক্ষেত্রেই নারীরা পুরুষের সমসাময়িক কাজ পাচ্ছেন এবং শিক্ষার ক্ষেত্রেও সমসাময়িক সুযোগ সুবিধা পাচ্ছেন